ডেঙ্গু ডেঙ্গু জ্বর ও ম্যালেরিয়ার মতো রোগ কীভাবে প্রতিরোধ করবো আমরা যেখানে আমাদের বাড়ি ঘর পরিষ্কার করে রাখতে হবে আর ঘুমানোর সময় ঘুমানোর সময় সব সময় মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আবার আমাদের বাড়ির আনাচে কানাচে বা কোনো ডোবা যদি পাশ আশেপাশে বাড়ির আশেপাশে যদি বা কোনো যদি কোনো ডোবা থাকে সেই ডোবাতে পচা পচা পচা জল পচা পানা সবগুলো পরিষ্কার করে রাখতে হবে এবার ঘর বাড়ি ঘর বাড়ি মোছার সময় ভালো করে ভালো ভালো ভালো মানের ফিনাইল দিয়ে ফিনাইন ব্যবহার করতে হবে ঘর ভালো করে পরিষ্কার করে রাখতে হবে মুছতে হবে যখন ফিনাইল দিয়ে ভালো ভালো ভালো দামের ফ ফিনাইল সুগন্ধযুক্ত ফিনাইল দিতে হবে ফিনাইল দিয়ে মুছতে হবে আর বাড়ির আর বাড়িতে কোনো মেশলা থাকলে মেশলায় জল মেশলা থাকে বাড়িতে অনেক সময় মেশলাও থাকে মেশলাতে জল পচে জল যখন থাকে জল জল অনেক অনেক সময় জল পচে যায় পচে গেলে সেখান থেকে সেখান থেকে মশা সেখান থেকে মশা তৈরি হয় এরকমভাবে আরও অ রকম যে বাড়ির আশেপাশের যে কোনো যদি কোনো বড়ো খাল থাকে সেই খালে অনেক নোংরা আবর্জনা পড়ে গিয়ে সে সেখান থেকে সেখানে ওই নোংরা আবর্জনাগুলো সেখান থেকে পরিষ্কার রাখতে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে রাখতে হবে এরকম বাড়ি আনাচে কানাচে যদি কোনো নোংরা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে আরও অনেক রকমের এবার আমাদের পুকুর যদি পুকুরে কোনোদিন সেই যেই পুকুর অনেক অনেক দিন ধরে অনেকদিন ধরে সেখানে চলাফেরা হয় না অনেক কোনো প্রয়োজন হয় না সেই পুকুরগুলোতে যদি অনেক নোংরা কোনো জিনিস থাকে তাহলে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাহলে সেখান থেকে অনেক অনেক মশা অনেক মশা জন্ম নেবে নোংরা থেকে মশা জন্ম নিয়ে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অনেক অনেক জ্বর হবে এরকম অনেক জ্বর হবে এরকমভাবে যেগুলো যে বাড়ি বাড়ির আশেপাশে কোনো মেশলা বা কোনো পুকুর টুকুর যদি নোংরা থাকে সেগুলো পরিষ্কার করে রাখলে তাহলে আর ম্যালেরিয়া ডেঙ্গু জ্বর হবে না